লকডাউনে আমরা কমবেশি সকলেই নতুন নতুন রকমের রান্না করার চেষ্টা করেছি কারণ আমরা সকলেই বাড়িতে বাড়ি বাড়ির সবাইকে সময় দিয়েছি তার জন্য যেমন আমি ব্যক্তিগত ভাবে নানা রকম রান্না করার চেষ্টা করেছি এবং সকলে খেয়ে উদ্বুদ্ধ হয়েছে আমি উদ্বুদ্ধ হয়েছি তাঁদের সকলের ফিডব্যাক পেয়ে যেমন পোলাও ফ্রায়েড রাইস চিলি চিকেন মোমো যা আমরা আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চারা সকলেই ফাস্ট ফুড জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে তাদের জন্যই টিফিনে এবং সন্ধ্যায় এই সব রান্না করে আমি খাইয়েছি এবং সকলেই খুব খুশি হয়েছে এবং আমার সবচেয়ে নিজের পছন্দের যে খাবারটি আমি বানিয়েছিলাম সেটি হল পাওভাজি অর্থাৎ পাউরুটি বেসন তেল এবং আলু মাখা দিয়ে এটা আমি বানিয়েছিলাম যা সকালের ক্ষেত্রে বা সন্ধ্যায় টিফিনের ক্ষেত্রে ব্রেকফাস্টের ক্ষেত্রে খুব উপকার এই খাবারটি যা পেটও ভালো থাকে মনও ভালো থাকে তবে শরীরের দিক থেকে একটু সমস্যা কারণ তেল জাতীয় জিনিস তো তবে অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করলে এ জিনিসটা সত্যি অভাবনীয় হয়ে ওঠে